হ্যাঁ আমার একটি পাখিকে পাখিদের নায়ক বলে মনে হয় চড়ুই পাখিকে আমার পাখিদের নায়ক বলে মনে হয় আমার বাড়ির উঠানে অনেক গাছ রয়েছে যেখানে প্রতিদিন কিছু শালিক পাখি আসে সেখানে প্রতিদিন কিছু শালিক পাখি আসে কিচিরমিচির করতে থাকে যারা প্রতিদিন একই সময়ে আসে হাজির হয় আমার মা প্রতিদিন তাদের খেতে দেন কত সুন্দর করে তারা কিচিরমিচির করে খেতে থাকে তাদের কিচিরমিচির শুনে মনে হয় যেন তারা যেন কত খুশি কত আনন্দিত তারা যেন তাদের ভাষায় কথা বলছে আমাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন তাদের প্রতিদিন দেখতে দেখতে তাদের সাথে যেন আমাদের বাড়ির একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে আমার কাছে এই পাখিগুলিই আমার পাখিদের নায়ক বলে মনে হয়ে থাকে